হ্যাঁ পশ্চিমবঙ্গের ক্রীড়া খাত কীভাবে খেলাধুলা সম্পর্কিত মানসিক অবশ্যই স্বাস্থ্য রাখে সুস্থ রাখে সুস্থ বলতে আপনি প্রথমত যে খেলা করেন তাহলে আপনি মানসিক শান্তি পাবেন বা মানসিক সুস্থ অবশ্যই থাকবে এবং আপনি খেলাধুলো প্রতিনিয়ত আপনাকে করে থাক করতে হবে কন্টিনিউ খেলা একটা আপনার আর্ট তো খেলা সবসময় করা উচিত এবং শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে কারণ শরীর সবসময় অ্যাক্টিভ থাকলে আপনার শরীর সবসময় ভালো থাকবে তো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কেয়ারিং মাই লট বা ডিসকভারি এ রিপোর্টস সাইকোলজি বলছে খেলাধুলা আপনারা করুন এবং নিয়মিত খেলাধুলা করু করতে থাকুন ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না তো আপনার মানসিক শা শান্তিও পাবেন এবং শরীরও সুস্থ থাকবে তো খেলাধুলার সম্পর্কে আপনি সবসময় জড়িয়ে রাক জড়িয়ে থাকবেন তো এই সমস্যাগুলি আপনি না হয় পরে আপনি মোকাবিলা করবেন